হ্যাঁ আমি আপনাদের বলতে পারি যে আমার প্রিয় শিল্পী বা গায়ক হলেন অরিজিৎ সিং কারণ তার কণ্ঠের মধ্যে যে ঈশ্বর সুন্দর অনুগ্রহ দিয়েছে এবং তার কণ্ঠের স্বরের মধ্যে যে ঈশ্বর এত দয়া দিয়েছে যে সে যা কিছুই বলে না কেন সেটা আমাকে অনেক সুন্দর লাগে এবং কেন আমি তাকে পছন্দ করি বা তার গানকে তার সেই কোষ্ঠাধরের সেই একটা সপ্ত যেটা গান গায় কেন আমি পছন্দ করি তার অন্যতম কারণ হলো যে তার গান যেভাবে তিনি গায় অরিজিৎ সিং সেরূপ তার জীবনটাও রয়েছে অনেক সময় অনেক শিল্পীদের চরিত্র দেখি যেভাবে তার তার তার জীবনটা অনুযায়ী তার গানটা একদমই ঠিক নেই তো সেইরূপ আমার অরিজিৎ সিংকে কেন ভালো লাগে কারণ কেন আমি পছন্দ করি তাকে কারণ তার গানের সাতে সে গায়ক নিশ্চয় সে শিল্পীকে আমাকে এতই ভালো লাগে কারণ তার অন্যতম কারণ রয়েছে তার মধ্যে অনেক বেশি নম্রতা রয়েছে এবং তিনি অত বেশি অহংকারী নন এবং তার মধ্যে এই নম্রতাকেই আমাকে সবথেকে বেশি পছন্দ হয় তার সে গানের মধ্যে নম্রতা এবং তিনি যে এত সুন্দর গান গায় এবং এই শিল্পীকে আমাকে সবথেকে বেশি ভালো লাগার কারণ হলো তিনি অনেক নম্র এবং তার গানের মধ্যে অহংকার থাকে না অহংকার নেই এই জন্য এবং তার ওষ্ঠাদ্বয়ের এক একটা ওয়ার্ডগুলো মিনিংগুলো অনেক সুন্দর থাকে এবং এই মিনিং এই ওষ্ঠাদ্বয়ের এক একটা শব্দের জন্য আমার অনেক বেশি ভালো লাগে সেই গায়ককে অরিজিৎ সিংকে এবং তার এক একটা মিনিং এক একটা জীবন অনুযায়ী তার জীবনটা সাথে তার গানের যেই ওয়ার্ডিংগুলো থাকে অনেক সুন্দর থাকে এবং তার জীবন অনুযায়ী তার গানটা একদমই সুন্দর তিনি যেরকম জীবনযাপন করেন সেরকম তার গানও রয়েছে এর জন্য আমাকে অনেক বেশি তাকে ভালো লাগে অরিজিৎ সিংকে